পোলট্রি বিশাল যত্ন নিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় নিয়মত জল টল চেক করতে হয় জল টল দিতে হয় রাত্রিবেলা লাইট জ্বালিয়ে দিতে হয় নাহলে পোলট্রি খুব সমস্যা হয় আর সব সময় পেলে খেয়াল করতে হয় খেয়াল না করলে পোলট্রি চাষ করা যায় না পশুদের সব সময় খেয়াল করতে হবে ও ট্রিটমেন্ট করতে হবে কী হচ্ছে না হচ্ছে সব সময় খেয়াল করতে হবে খাওয়ানো বিশেষ করে খাওয়ানো টাইম টাইম খাওয়া খাবার দিতে হবে ঠিকঠাক যেরকম বাচ্চা সেই রকম খাবার দিতে হবে যেরকম মাঝারি সাইজ আছে ছোটো সাইজ আছে বড়ো সাইজ আছে তাদের জন্য আলাদা আলাদা খাবার আছে যার যার সেই রকম আলাদা আলাদা করে খাওয়া দিতে হবে আর তোমার ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে নোংরা করে রাখলে হবে না ওদের পোলট্রি মারা যাবে পশু পশু অন্য অন্য গাভিত পশু আছে তারাও খুব অসুবিধায় পড়ে যায় পরিষ্কার করে রাখতে হবে দিন দুবার করে পরিষ্কার করতে হবে জল নিতে হবে জল দিয়ে আসতে হবে খাবার জল মিশ করে খাবার জলটা ঠিকঠাক দিতে হবে না দিলে খুব সমস্যা হয়ে যাবে রোগে রোগে আক্রান্ত হয়ে যাবে পশু বা পোলট্রি আর জলের সাথে গ্লুকোজ দিতে হবে মেডিসিন দিতে হবে টুকটাক আর বিশেষ করে পোলট্রিদের খামারে সতর্কতা থাকতে হবে যে তাদের কী লক্ষণ দেখা দিচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব সময় খেয়াল রাখতে হবে একটা ভুলের কারণে অনেক কিছু হয়ে যেতে পারে আর এখন শীততিকাল বিশেষ করে শীতকালে ঘরটা চার ধারে জ্বর দিয়ে আটকাতে হবে আরও বাল্ব জ্বালাতে হবে লাল দুশো ল্যাম্প জ্বালাতে হবে গরম রাখতে হবে ঘরটা সব সময় এখন ঠান্ডার সময় ভীষণ সমস্যা হয় আর জায়গা জায়গাটি সব সময় সেফ রাখতে হবে শীতকাল ইউজ করে আর গরমকালে তো অসুবিধা হয় পোলট্রি মরেে তার জন্য খুব অসুবিধা হয় জল টল জন্য এখন শীতকালে সমস্যাটা ঠান্ডার জন্য ঠান্ডাটা ঠিক ঠাক ধাবে না পোলট্রি গায়ে লাগে সব সময় খেয়াল রাখতে হবে আর লাইট দিয়ে গরম করতে হবে ঘরটা আর খেয়াল রাখতে হবে বিশেষ করে মানে তোমার খাবার করতে হবে সময় টাইম মতন করে পশুর জন্য সব সময় পশু গাভীত পশু ছাগল এসব দেখাশোনার উপরে সব কিছু চলে খাওয়া দাওয়ার ও উপরে ট্রিটমেন্ট করতে হবে দিতে হবে খামারটি পোলট্রি খামারটি হচ্ছে তোমার পরিষ্কার করে রাখতে হবে মেন কথা পরিষ্কার করে রাখলে পোলট্রি ভালো কোনো রোগ টোগ হবে না ভালোভাবে থাকবে আরও ট্রিটমেন্ট আছে সব সময় ট্রিটমেন্ট না থ করলে পোলট্রি হয় না আর একবার যদি সমস্যা হয়ে যায় বিশাল সমস্যা হয়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে ঠিকঠাক রাখতে হবে দেখতে হবে শীতকালে বিশেষ করে শীতকালে ও ভালোভাবে গার্ড করতে হবে চার ধারে তোমার ঠান্ডা ধা না পায় পোলট্রি আর লাইট দিতে হবে বিশেষ করে লাইট বেশি করে দিতে হবে গরম রাখতে হবে না রাখলে হয় না পোলট্রি চাষ করা গ্লুকোজ গ্লুকোজ শীতকালে সেই রকম লাগে না কম লাগে মেডিসিন একটা লাগে বেশি হজম করা মেডিসিন হজমটা কম হয় শীতকালে ওরকম পোলট্রি খওয়ার কজনকে খাওয়ানো হয় তোমার টোটাল খাওয়ানো হয় ওরকম হাজার মুরগি হাজার করে হাজার করে দেখানো হয় পাঁচশো পাঁচশো করে খাওয়ানো হয় মশা হয় টুকটাক জল টল নিয়ে আসতে হয়